হ্যাঁ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই দেখি যে পা কত রকম পাখি বসে আছে কারণ যেসব পাখি আমরা চিনি যে শালিক পাখি ঘুঘু পাখি টিয়া পাখি আর কত বিভিন্ন পাখি আছে যেসব পাখিগুলো আমরা চিনতে না পারি আমরা চেনার চেষ্টা করি যে পাখিটার নাম কী এ পাখিটা আমাদের চিনতে হবে কারণ সে সেই পাখি চেনার জন্য গুগলে সার্চ করে সার্চ দেখি যে বিভিন্ন পাখি বিভিন্ন পাখির নাম তখন আসে তখন ভাবলাম যে না এই পাখি অন্য জায়গায় তো দেখেছিলাম নাম তো জানি না কিন্তু এসব এই পাখির এই নাম শুনে খুব ভালো লাগে কারণ পাখি বিভিন্ন কত রকম সুন্দর সুন্দর পাখি থাকে রাস্তাঘাটে আরও কত মানুষ পাখি পুষে রাখে দেখতে সুন্দর লাগে বলে কিন্তু তাদের নাম আমরা জানি না কিন্তু মনে হয় যে এইসব পাখিদের নাম কী হতে পারে এত সুন্দর পাখি আমরাও তো পুষতে পারি কিন্তু আমরা বাজারে গিয়ে যে এই পাখির নাম কী বলবো কারণ তার জন্য আমরা সার্চ করে গুগলে সার্চ করে সেগুলো নামগুলো জেনে নিই নিয়ে আমরা বাড়িতে পোষার চেষ্টা করি কারণ পাখি কোনো সুন্দর দেখতে সুন্দর দেখতে পাখিগুলো আমরা পুষি চিড়িয়াখানায় গিয়ে পাখিগুলো যখন বন্দি করে রাখে তখন কী সুন্দর দেখতে লাগে রাস্তাঘাটে পাখি পাখি ওড়ে বসে থাকে গাছের ডালে দেখতে খুব সুন্দর লাগে বললাম না দেখ ওই যে শালিক পাখির শালিক পাখির জোড় হিসেবে কী সুন্দর দেখতে লাগছে টিয়া পাখি কী সুন্দর দেখতে টিয়া পাখি কথা বলে আরও বিভিন্ন বদ্রি পাখি কত পাখি আছে তাদেরকেও দেখতে খুব সুন্দর কারণ পাখি জিনিসটা খুব সুন্দর পাখি আমি খুব পছন্দ করি এই জন্য আরও চেষ্টা করি যে আরও বিভিন্ন পাখিকে নিয়ে আমি ঘরে রেখে দেবো সুন্দর করে খাঁচায় বন্দি করে তাদেরকে রেখে দেবো আরও পাখি কেনার চেষ্টা করবো